আমি আমার দিদির বাড়ি গিয়েছিলাম দেখলাম আমার দিদি বাগান তৈরি করবে বলে চিন্তাভাবনা করছে কিন্তু অভিজ্ঞতা খুব একটা ছিল না যেহেতু আমার বাগান আছে আমার একটু অভিজ্ঞতা আছে আমি দিদিকে বললাম যে বাগান যখন তৈরি করবে তাহলে বাগানটা ভালো করে খুঁড়ে নাও খুঁড়ে তার মধ্যে গোবর সার রাসায়নিক সার দিয়ে ভালো করে মিশিয়ে গাছ লাগিয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে বাগানটা তৈরি করলে গাছগুলি খুব সুন্দর হবে